হ্যাঁ বলো ভালো আছি তোমরা কেমন আছো শরীর ভালো আছে কেন কী হয়েছে হুম হ্যাঁ ডাক্তার দেখিয়েছো আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ যোধপুর পার্কে হ্যাঁ ওই দিকে ওই তো আমি যখন ছুটির সময় আসি এগারোটার সময় বসে ওই পার্কের ওই দিকটায় বসে দুটো ডাক্তার আছে মানে স্বামী স্ত্রী একজন তো হোমিও মানে ওয়াইফ হচ্ছে হোমিওপ্যাথিক ডাক্তার খুব ভালো নাকি দেখলাম আসার সময় দেখি বেশ ভালো ভিড়ও হয়

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ আমি তাহলে এই কালকে গেলে কালকে ডিটেল্সটা নিয়ে এসে তোমাকে আমি বলে দেবো কখন বসে বা হ্যাঁ তাহলে তোমার মানে কোন টাইমটায় গেলে সুবিধা হবে

হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ তাই তো ব্যথা বেদনা হলে তো হ্যাঁ হ্যাঁ হুম হুম না না আমি তো ভাবছিলাম ফোন করবো এই ছেলের পড়ার এই দিকে জল ফল এই নিয়ে ওই জন্য একটুখানি ব্যস্ত ছিলাম বলে আর প ফোনও করতে পারিনি ঠিক আছে আমি কালকেই তোমাকে জানিয়ে দেবো কখন ডাক্তারটা বসে হুম বা কত টাকা ভিসিট হুম সব জানিয়ে দেবো আমি হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সাবধানে থেকো বেশি জল ঘেঁটো না হুম ঠিক আছে ভালো থেকো হ্যাঁ রাখছি হ্যাঁ